হ্যাঁ আমি আমার প্রিয় বই আছে যেমন এখন তো পড়াশোনার চাপে সেরকম আর গল্পের বই পড়া হয় না তো আমি ক্লাস টুয়েলভে আমি আমার যে সাহিত্য বাংলা বই ছিলো সেইটারই একটা ভাত বলে গল্প ছিলো সেই গল্পের লেখক হচ্ছে মহেশ্বেতা দেবী তো সেই ভাত গল্পে যে ছিলেন উচ্ছব নাইয়া তো তিনি অনেক ক্ষুধার্ত ছিলেন তো ভাত খাওয়ার জন্য সে একটা বাড়িতে এসে কাজ করে তো ভাত খাওয়ার জন্য কাজ করছে কিন্তু কাজ করে যাচ্ছে করে যাচ্ছে তবে ভাত পায় না তো তারপর কাজ শেষে যখন হলো তখন সে ভাতের হাঁড়ি নিয়ে পালিয়ে গেল এবং সেই ভাতে ভাত খেয়ে তার যে যতোটা তৃপ্তি হলো সে মনে করেছে তার পুরো জীবনেও হয়তো সেই তৃপ্তি আর কোনো দিন পাবে না তো এটা হচ্ছে আমার খুব ভালো লেগেছে ভাত গল্প থেকে তারপর আর একটা ছিলো হচ্ছে কে বাঁচায় কে বাঁচে তো এই গল্পটার লেখক আমার মনে পড়ছে না এখন কিন্তু সে গল্পেও যে মৃত্যুঞ্জয় ছিলো তার বন্ধু ছিলো তো তাকে হেল্প করতে করতে তারই নিজের সমস্ত কিছু শেষ হয়ে গেছিলো